একজন বালিকার ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়ে থাকে একজন বালিকা প্রথমেই তার পরিবারে অনেক লাঞ্ছিত হয় বর্তমানেও এমন অনেক পরিবার রয়েছে যেখানে তার বাবা মা একজন বালিকাকে অনেক লাঞ্ছনার শিকার হতে হয় একজন পরিবারে ছেলে যতটা সুযোগ সুবিধা পেয়ে থাকে একজন মহিলা ততটা সুযোগ সুবিধা পেয়ে থাকে না তাছাড়া অনেক পরিবারে এখন বাড়ি থেকে ব্যা স্কুলে যেতে দেয় না বালিকাদের তাছাড়াও বাল্যবিবাহ অনেকটা কমে গেলেও বাল্যবিবাহ বর্তমানে অনেক প্রচলন রয়েছে তারপর বালিকাদের ক্ষেত্তে সন্ধেবেলা বাড়ি থেকে বাইরে যেতে দেয় না এবং কোথাও যদি একা রাস্তায় সে আসতে থাকে তখন কিছু ছেলে তার পিছনে আসতে থাকে এবং তাকে বিরক্ত করতে থাকে এইগুলি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এভাবেই বালিকাদের তাছাড়াও বালিকাদের এইগুলো স কাটিয়ে উটতে তাকে অনেক সঞ্চার হতে হবে তা বালিকাকে অনেক এম প্রতিবাদী হতে হবে কেউ যদি তাকে বলে যে কোনও কাজ বারণ করতে তার যদি মনে হয় সে তাকে জবাব দিয়ে সেই কাজই করতে পারে নিজেকে প্রতিবাদী হয়ে তুলতে পাল্লে তারপরেই কাজটা আরও সুন্দরভাবে হয়ে উঠবে আর আমি যেসব সতর্কতা অবলম্বন করবো এইসব ক্ষেত্রে সেইগুলি হলো খারাপ ট্র্যাফিকের ক্ষেত্রে আমি অন্য রাস্তা ব্যবহার করবো অথবা যদি রাস্তা জ্যাম হয়ে থাকে অনেক ধর তা তাহলে আমি ট্রাফিকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো না হলে যদি আমি অন্য রাস্তা জেনে থাকি সেই রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরে আসবো খারাপ আবহাওয়ার ক্ষেত্রে আমি বাড়ি থেকে বেরোবো না কিন্তু বাইরে যদি আমি থাকি সেইক্ষেত্রে আমি কোথাও আশ্রয় নেবো এলোমেলো রাস্তার ক্ষেত্রে আমি ধীরে গাড়ি চালাবো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সরু রাস্তার ক্ষেত্রে আমি সুন্দরভাবে আস্তে আস্তে গাড়ি চালাবো ল্যান্ডসলাইড হয়ে গেলে কোথাও আমি অপেক্ষা করবো সেই রাস্তাটি যতক্ষণ না পরিষ্কার হচ্ছে বন্যপ্রাণী যদি রাস্তার সামনে আমার চলে আসে তাহলে আমি সেই বন্যপ্রাণী পেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবো অথবা বন্যপ্রাণীটি আগে আমি চলে যাবো যাতে বন্যপ্রাণীটির কোনো ক্ষতি না হয় সেইদিকটাও আমাকে দেকতে হবে